ট্রেডমিলে দৌড়ানো ও রাস্তায় দৌড়ানোর মধ্য দুটোর পার্থক্য অনেক কারণ আমরা ট্রেডমিলে যেটা দৌড়োই ওটা একটি যন্ত্র যন্ত্রচালিত যেটার উপরে এখানে দাঁড়িয়ে তোমার দৌড়ানো হয় এবং ওটাই ওটায় ওটায় একখানেই হয় এবং বাড়ির মধ্যে আর যেটা আমরা রাস্তায় দৌড়াই সেটা তোমার রাস্তাতে যেরকম দৌড়াই আর ট্রেডমিলে দৌড়ানোর ফলে যে তোমার শরীরে যে তোমার উপকারিতা হয় সেটা রাস্তায় দৌড়ালে তার থেকে একটু ভালো উপকারিতা পাওয়া যায় হ্যাঁ রাস্তায় দৌড়ালে অক্সিজেন পাওয়া যায় এবং বাতাস টাতাস পাওয়া যায় আর ওটাতে দৌড়ালে বদ্ধ ঘরের মধ্যে দৌড়াতে হয় এবং এর জন্য অক্সিজেনের মাত্রাও কম হয় এবং হাওয়া বাতাসও লাগে না আর রাস্তাতে দৌড়ালে পা মজবুত হয় আর এটাতে এটা তো হয় হয়তো কিছুটা একটু কম হয় কারণ রাস্তার তুলনায় মেশিন তো মেশিনে দৌড়ানো একখেনে আর কিছুটা রাস্তায় রানিং করে দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে তাতে রাস্তাতে দৌড়ানোর অনেক উপকারিতা হয় কার্যকারী এবং শরীরের মধ্যেও ভালো প্রভাব ফেলে